হ্যাঁ ম্যাম বলছি আপনি তো নাচ শেখান না হ্যাঁ তো আমাদের এখানে একটা আর কি অনুষ্ঠান আছে তো আপনি কি একটা স্টেজ প্রোগ্রাম করবেন আমাদের অনুষ্ঠানে হ্যাঁ ম্যাম বলছি আমি সবার কাছে শুনলাম আর কি তো আপনার আপনারা খুব স্টেজ প্রোগ্রামটা খুব ভালো করেন আপনাদের যে টিম আছে তারাও শুনেছি নাকি খুব ভালো নাচ টাচ করে তো আমি চাইছি আপনাকে এখানে স্টেজ প্রোগ্রাম করানোর জন্য নিয়ে আসবো তো ডেট আমি ডেট হ্যাঁ ডেট সময় তারিখ আমি আপনাকে সব কিছুই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আর বলছিলাম এরকম আপনি একটা স্টেজ প্রোগ্রাম করতে কত নেবেন হুম

আচ্ছা আচ্ছা আপনাদের ওই বারোজনের যে টিমটা আছে ওরা কতক্ষণ মানে থাকবে আর কি স্টেজ প্রোগ্রাম কতক্ষণ করবে আচ্ছা মানে ওই ধরুন আড়াই তিন ঘণ্টা বলছেন তাই তো হুম হুম হুম হ্যাঁ আমরা আর কি রবীন্দ্রসঙ্গীতের উপরই এটা করাতে চাইছি